আমার এতোটা সামর্থ্য নেই যে আমি বাইরে ঘুরতে যাবো দেশ বিদেশে কারণ আমরা খুব গরিব মানুষ এই জন্য আমরা অনেক দূরে দূরে যেতে পারি না কী করবো গরিব মানুষ হয়ে জন্ম নিয়েছি এই তো আমার কাশ্মীরে আমার কুটুম আছে সেখানে আমার বর নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর কাশ্মীরে যেহেতু খুব ঠান্ডা এই জন্য বাচ্চাদেরকে সোয়েটার পাফ প্যান্ট টুপি এসব নিয়ে কাশ্মীরে গেলাম গিয়ে ওখানে সুন্দর জায়গা বরফ আছে বরফ পড়ছে আপেল গাছ আছে কত ফল ফুল আছে সেসব দেখলাম মজা পেলাম কী করবো গরিব মানুষ অন্য জায়গায় যেতে পারি না আবার কি মনে হলো চলো একটু দীঘায় ঘুরে আসি আমার স্বামীর যেমন সামর্থ্য আছে তেমন গেলাম চলো দীঘায় যাই সবাই মিলে গেলাম দীঘায় ঘুরতে দীঘায় ঘোরা ঘুরতে গেলে যে ভালো বড়ো বড়ো হোটেল আছে সেখানে অনেক সুন্দর সুন্দর খাওয়া এই সেই আমরা তেমন খেতে পারি না যা করে হোটেলে থাকলাম সুন্দর করে ঘুরলাম দুদিন ঘোরার পর চলে আসলাম আমার বাচ্চারা বললো মা চলো আমরা এমন এমন দেশে অনেক দূরে দূরে বিদেশে ঘুরে আসি আমাদের যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আমরা বললাম তেমন সমর্থন নেই আমাদের আমরা গড়ার মতন যতটুকু সমর্থন আছে সেই জন্য আমরা তো গেলাম কাশ্মীরে গেলাম দীঘায় গেলাম দার্জিলিং যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সেই হিসেবে আমাদের কাছে টাকা নেই এই জন্য আমরা পারছি না ঘুরতে